এই গরম থেকে বাঁচবার জন্য একটি সুতির শাড়ি কিনবার জন্য আমি একটি দোকান থেকে শাড়ি কিনলাম দোকানদারটা বললো যে শাড়িটা খুবই ভালো শাড়িটার রঙটাও খুব ভালো শাড়িটার রঙটার সাতটা কালার ছিল সাতটা রং ছিল যেটা দেখতে খুবই সুন্দর ছিল দেখলে দূর থেকে খুবই উজ্জ্বল শাড়িটা লাগছে এইভাবে শাড়িটা আমি কিনে নিলাম দোকানদার থেকে দোকানদার বললো যে শাড়িটার রঙটাও বেশিদিন বেশি উঠবেনা আর খুব বেশি দিন থাকবে রঙটা যেমন খুশিভাবে ব্যবহার করিনা কেন শাড়িটার রঙটা খুবই শাড়িটার রঙটা উঠবেনা বললো আর শাড়িটার যে শাড়িটার যে গাটা সেটাও খুব ভালো খুব নরম সফট পড়লে কিছু মনে গরম মনে হবেনা দোকানদার বললো কিন্তু শাড়িটা পড়ে আমি ব্যবহার করলাম তারপরে শাড়িটা দেখ সত্যি তাই সত্যি খুবই সুন্দর রঙটা একদম খুবই উজ্জ্বল দূর থেকে শাড়িটার গাটাও খুব নরম পড়লে একটুও গরম বোঝা যায়না এই গরমে পরে শাড়িটা খুবই ভালো লাগছে আমার